বর্তমান সময়ে কিছু বিজ্ঞাপন লোকের কাছে পৌঁছোনোর উপায় অনেক আছে এই ধরুন কোনো কিছু সম্পর্কে আপনার সবাইকে জানানো প্রয়োজন অনেক লোকের জানানো প্রয়োজন এই জন্য আপনার ফোনে অনেকগুলি অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে আপনি সেগুলো লোকের কাছে পৌঁছতে পারেন শুধুমাত্র আপনার ফোন দিয়েই আপনি পৌঁছাতে পারেন এটা খুব একটা সহজ উপায় এই ধরুন এখন একটা কোনো ড্রেস আপ নিয়ে যদি কিছু বলতে চান লোককে জানাতে চান যে এই ড্রেসটি ভালো বা বিভিন্ন প্রোডাক্ট এই প্রোডাক্টটি ভালো সেগুলো জানানোর জন্য আমাদের কাছে অনেকগুলো ফোনের অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে আমরা সবাইকে জানাতে পারি কোনটি ভালো কোনটি খারাপ এগুলো জানাতে পারি এটা বর্তমান সময়ে আমাদের কাছে একটা খুবই একটা সুযোগ যোগ্য একটা ভালো দিক শুধু এটা নয় এখন যে বাচ্চাদের হাতে ফোন দেওয়া এগুলো এগুলো সম্পর্কে আপনি সবাইকে সচেতন করতে চান এজন্য একটা ভিডিও করে আপনি ফোনে বিভিন্ন অ্যাপস আছে সেগুলোর মাধ্যমে আপনি আপলোড করুন সবার কাছে পৌঁছে যাবে এবং সবাই দেখতে পারবে এবং বাচ্চাদেরকে সচেতন করতে পারবে